আমার মনে হয় এই প্রজন্মের তরুণরা খেলাধুলায় অংশগ্রহণের জন্য যথেষ্ট উৎসাহিত নয় আগের প্রজন্মের ছেলে মেয়েরা যেমন স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলায় অংশগ্রহণ করতো তেমনটা আর আজকের প্রজন্মের ছেলেদের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে ততটা দেখা যায় না এটা একান্তই আমার ব্যাক্তিগত অভিমত আগেকার ছেলেমেয়েদের পড়াশোনা এবং বিভিন্ন এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি সংক্রান্ত চাপও কম ছিল এখনকার বাচ্চা কিশোর তরুনদের পড়াশোনার চাপও অনেক বেড়ে গেছে স্কুল ছাড়াও প্রতেকের চার পাঁচটা টিউশান থাকে এছাড়াও থাকে গান নাচ আবৃতি ছবি আঁকা ইত্যাদির ক্লাস তাই তাদের হাতে খেলাধুলার জন্য এখন আর সময় নেই বললেই চলে কোভিডের সময়ে যে অনলাইনে পড়াশোনার রেওয়াজটা শুরু হয়েছিল তার ফলে ছাত্রছাত্রীদের প্রত্যেকের হাতে অ্যানড্রয়েড ফোন চলে আসায় তাদের পড়াশোনারও যেমন ক্ষতি হয়েছে তেমন তেমনই খেলাধুলারও প্রতি তাদের একটা অনাসক্তি তৈরি হয়েছে মোবাইল ফোনের প্রতি তাদের আসক্তি বেড়েছে আমি এমনও দেখেছি ছয় তরুন এক জায়গায় জড়ো হয়েছে গল্প করতে বা আড্ডা মারতে কিন্তু তারা প্রত্যেকেই ব্যস্ত নিজের নিজের ফোন ঘাটতে নিজেদের মধ্যে কোনো কথাই তারা বলছে না অনলাইনে এখন বিভিন্ন অ্যাপভিত্তিক খেলা খেলা বন্ধুদের সাথে খেলা যায় যেমন লুডো ইত্যাদি একটিও অ্যানড্রয়েড মোবাইল ফোন হলেই হল আগের প্রজন্মের বাচ্চারা লুকোচুরি ছোঁয়াছুঁয়ি কুমির ডাঙা কাবাডি হাডুডু ফুটবল ক্রিকেট ইত্যাদি নানাবিধ খেলাধুলায় অংশগ্রহণ করতো এখনকার বাচ্চারা হয় টিভি নয় মোবাইলে ইউটিউব ইত্যাদি দেখতেই বেশি উৎসাহিত সারি শারীরিক পরিশ্রম সংক্রান্ত যে কোনো খেলাধুলাই অংশগ্রহণ করতে এখনকার শিশু কিশোর তরুনদের ভীষণভাবে অনিহা লক্ষ্য করা যাচ্ছে এর জন্য অনেকাংশে সমাজও দায়ি বলে আমার মনে হয় যেমন খেলার মাঠ হারিয়ে আজ কনক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে উপযুক্ত মাঠই যদি না পায় তারা খেলবে কোথায় খেলার মাঠ স্টাডিয়াম সুইমিং পুল এবং তার সাথে সাথে উপযুক্ত পরিকাঠামো যদি আমরা না দিতে পারি তাহলে বাচ্চারা তাদের বাচ্চারা অথবা তাদের অভিভাবকেরা এগিয়ে আসবে কীভাবে সর্বোপরি আমার মনে হয় স্কুলগুলোকে এর জন্য যথেষ্ট এবং উপযুক্ত পদক্ষেপ নিতে হবে খেলাধুলাকেই একটি মূল বিষয় হিসেবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে সরকারকেও এগিয়ে আসতে হবে উপযুক্ত পরিকাঠাম প্রদান করতে হবে এবং উপযুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে